হ্যালো আপনি কি মিষ্টি দোকানের দিদি বলছি যে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো সেইখানে দশ কেজির মতো দই লাগবে

তো সেইটা দইটা কত কি টাকা পড়বে হুম আপনাদের দোকানের নাম অনেক মানে বাজারে তো তাই আপনাদেরকেই মানে ফোন করা হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দইই নিয়েছে

হুম তো

তো আপনারা দইটা মানে কিভাবে করেন

আর আমার ওই অনুষ্ঠানেতে দইয়ের সাথে সাথে রসগোল্লাও লাগবে ওই ওরকম দশ হাজার পিস

আমাদের অনুষ্ঠানটা এখন দশ দিন আছে আমাদের মানে একটু বেশী মানে মানে অনেক লোককে বলা হয়েছে আর কি আমার গোবিন্দপুরে

আচ্ছা হুম হুম ঠিক আছে হুম হ্যাঁ